আমার এই পূর্ব মেদিনীপুরে শিব মন্দিরের পাশেই বাড়ি আমি হচ্ছে অনিমেষ বাবুর রেস্তোরাঁতে খাবার অর্ডার করেছিলাম কিছু প্রায় চারশো প্লেট খাবারগুলো ছিলো হচ্ছে চিকেন কষা মোগলাই ধোসা পরোটা চাউমিন ভাত রুটি তরকারি আলুপস্তো ভাজাভুজি ছিলো পাঁচ রকম পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা এই ভাজাভুজিগুলো ছিলো তার সাতে আমি চাটনি আর পায়েস একটু বলেছিলাম যদি পারেন আমাকে অবশ্যই একটু পায়েস করে দিবেন উনি বলেছিলেন হ্যাঁ আমি পায়েস করে দেবো কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে আমার এই পিকাপের জন্য যে খাবার অর্ডার করেছিলাম সেটা সাম্প্রতিক কালে এই আমার এখন দরকার লাগছে না কারণ আমার বাড়িতে যে অনুষ্ঠানটা হবে বলেছিলো সেই অনুষ্ঠানটা আপাতত এখন হচ্ছে না কিছু দিন পেরিয়ে যাচ্ছে তাই আমি অনুরোধ জানাচ্ছি ওই অনিমেষ বাবুকে যেন আমার এই খাবারগুলো ক্যানসেল করে দেওয়া হয় এই খাবারগুলো ক্যানসেল করে দিলে আমি অনেক ভালো ভেবে চলতে পারবো কারণ এই খাবারগুলোর জন্য কিছু টাকা অনিমেষ বাবুকে আমি দিয়েছিলাম ওই টাকাটাও আমাকে ফেরত পেতে হবে পরবর্তী কালে যখন আমার এই অনুষ্ঠান হবে যে কোনো বাড়িতে ছোটো বড়ো অনুষ্ঠান হবে তখন আমি অবশ্যই অবশ্যই ওনাকেই আমি খাবারের অর্ডার দেবো অন্য কাউকেই দেবো না এমনকি আমার বাড়ির লোকেরা যখন কোনো রেস্টুরেন্টে বা কোনো রেস্তোরাঁতে খাবার খেতে যাবে বলবে তখন আমি সব্বাইকে বলবো আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি সবাইকে বলবো ওই অনিমেষ বাবুর দোকানে যান অনিমেষ বাবুর দোকানে খান আপনারা দেখবেন খাবার খুব ভালো হয় সুস্বাদু হয় আমি তাই বার বার অনুরোধ জানাচ্ছি অনিমেষ বাবুকে যিনি আমার খাবারগুলো উনি যাতে ফেরত নিয়ে নেন অর্ডারটা ক্যানসেল করে দেন ওই খাবারগুলো আমার এই মুহূর্তে লাগছে না আমি অনুরোধ জানাচ্ছি আর আমাকে ওই টাকাটা যেমন ফেরত দিয়ে দেয় কারণ ওই টা এতটা টাকা আমি ফেলে রাখতে পারছি না আমারো তো টাকার দরকার থাকে অবশ্যই আমি পরবর্তী যে কোনো অনুষ্ঠান যে কোনো জিনিসে আমার সামনেই ছেলে মেয়ের জন্মদিন আছে তখন সেই জন্মদিনে যে অর্ডারগুলো করবো ওনাকেই করবো কথা দিচ্ছি এটুকু বিশ্বাস আপনি রাখতে পারেন